আমার জায়গায় স্থানীয় শিল্প ও কারিগরদের সমর্থন করার জন্য সরকারের কাছ থেকে কিছু কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন যেমন ঋণ ভর্তুকি অর্থায়ন এগুলি ছাড়া তো আমরা কোনও কাজ করতে পারবো না না কেননা আমাদের কাছে অতটা পুঁজি থাকে না যেটা দিয়ে আমরা কোনও ব্যবসা চালু করতে পারি বা কোনও চাষবাসের কাজ করতে পারি যদি কোনও কুটির শিল্প সেখানে হয় আমাদেরকে ট্রেনিংয়ের দ্বারা তাহলে আমাদের যে বাড়ির গৃহবধূরা আছে তারা বাড়িতে বসেই কিছু টাকা ইনকাম করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে যেমন মাশরুম চাষ সেলাইয়ের কাজ বা বিভিন্ন যে হাতের কাজগুলো হয় মালা গাঁথা এইসব যে অর্ডারগুলো দেওয়া হয় ছোট ছোট সেগুলো পেলে তাহলে তাদের অনেক সুবিধা হয়